আমাদের দেশের মানুষজন প্রত্যেক বাড়িতেই একটি করে কোন না কোন পোষা প্রাণী রাখে এই পোষা প্রাণীগুলো অবসর সময়ে সময় কাটাতে সাহায্য করে সেরকমই আমারও একটি পোষা প্রাণী রয়েছে সেটি হল একটি ছোট্ট বিড়াল এই বিড়ালটি বিভিন্ন রঙের হয়ে থাকলেও আমার বিড়ালটি ফুটফুটে সাদা ও পিছনদিকে ডোরাকাটা এ বিড়ালটি আরামপ্রিয় ও শান্ত আমাদের বিড়ালটি সবসময় আমার বিছানার ওপরে শুয়ে থাকে এবং রাত্রিবেলা আমার কোলের ওপরে এসে শুয়ে পড়ে আমার বিড়ালটি খায় দুধ খায় মাছও খায় এবং মাংস বা মাংসের হাড়ও খায় এই বিড়ালটি দুধ ভাত খেতেও পছন্দ করে আমার বিড়ালটি বিড়াল আমাদের অনেক উপকার করে যেমন আমার বাড়িতে কোন ইঁদুর বিছে তেলাপোকা বা পোকাপাকড় পোকামাকড় কিচ্ছু নেই আমার ঘরের যা পোকামাকড় সব বিড়ালে খেয়ে নেয় বিড়াল যেমন ভালো এবং খুবই ভালো কিন্তু বিড়ালের কিছু খারাপ দিকও আছে এরা আমার বিড়ালটি বাইরে থেকে প্রায়ই মাছ চুরি করে খেয়ে নেয় এবং যা দোষ আমার ওপরেই পড়ে খাবারে মুখ দিলে তা খাওয়া যায়না আমার বিড়ালটি যখন খায় সেই খাবারটি কেউ খেতে পারেনা এছাড়া বিছানায় সবসময় এসে শুয়ে থাকে আমার যেটি খুব বিরক্তির কারণ তাছাড়া বিড়াল কিছুটা উপকারী বা অপকারী সেইটা বড়ো কথা না হলেও বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বা ইঁদুরের হাত থেকে আমার বাড়ি বা ঘরটাকে সুরক্ষিত রাখে বিড়াল সবসময় আমাদের প্রতি সহানুভূতিশীল যেমন আমরা যদি কোন জিনিসে মন খারাপ থাকে বা কোন জিনিসের ওপর খুব খুশি থাকি তখন বিড়াল আমাদের সাহায্য করে আমাদের যখন মন খারাপ থাকে বিড়ালও আমাদের কাছে কোলের ওপর যদি উঠে এসে বসে তখন আমরা খুব খুশি হই এবং বিড়াল বিড়ালটার মাথার ওপর হাত বুলিয়ে তা মনের দুঃখ নিবারণ করি তাই বিড়াল আমার খুব প্রিয়